আপনার কোনো ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সম্প্রদায়টি কীভাবে একত্রিত হয় আমাদের ধর্মীয় অনুষ্ঠান উৎসব উদযাপনের জন্য আমরা কোনো সাম্প্রদায়িকতা বজায় রাখি না সেখানে সমস্ত রকম সম্প্রদায় একত্রিত হয়ে আনন্দ করে উৎসব করে অনুষ্ঠানটি আমরা উদযাপন করি সেখানে কোনো ভেদাভেদ থাকে না কোনো সাম্প্রদায়িকতা থাকে না কোনো বিভিন্ন ভেদাভে জাতি সম্প্রদায়ের কোনো কিছু থাকে না এটাই এইভাবেই আমরা একত্রিত হই এই ধরনের যে কোনো একটি ঘটনা বর্ণনা করে যেমন দুর্গাপূজা দুর্গাাপূজায় বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুচি ম্যাথর যত কিছু আছে সমস্ত লোক একত্রিত হয়ে দুর্গাাপূজাটা করা হয় সেখানে আমরা কখনো জাতিভেদ নিয়ে আমরা কোনো বিশ্লেষণ করি না আমরা সবাই মিলে একত্রিত হই সেখানে সমস্ত সমস্ত রকম জাতি সমস্ত রং একত্রিত হয়ে আমরা দুর্গাপূজাটা করে থাকি এটাই একটা হিন্দুদের বড়ো উৎসব আজকে সমস্ত সম্প্রদায় একত্রিত হই বলেই আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পারি মা দুর্গাকে আহ্বান করতে পারি এত সুন্দর এত লাখো লাখো লোক সেখানে একত্রিত হয় সেটা একটা সম্প্রদায়ের পক্ষে এটা সম্ভব হতে পারে না বিভিন্ন সম্প্রদায় একসাথে হয় বলেই এটা সম্ভব হয়েছে এবার দেখুন আপনারা চিন্তা করে বিভিন্ন জায়গায় এত বড়ো বড়ো উৎসব হচ্ছে হিন্দুদের সেখানে একটি সম্প্রদায় কখনোই নয় সেখানে বিভিন্ন সম্প্রদায় রয়েছে নাপিত মেথর মুচি সুইপার যত কিছু আছে সবাই আছে এটাই হচ্ছে আমাদের একটা এটাই আমাদের একটা উৎসবের বর্ণনা প্রার্থনা স্থানীয় মন্দির গোষ্ঠী উৎসর্গ গোষ্ঠী পূজা প্রার্থনা আমরা প্রার্থনা করি যেন সবাই মিলে আমরা একত্রিত হই খুব সুখে শান্তিতে স্নিগ্ধতা বজায় রেখে শান্তি বজায় রেখে আমরা যেন কোনো উৎসব উদযাপনা করতে পারি সেখানে সমস্ত সম্প্রদায় একত্রিত হয়ে উৎসবকে আনন্দ মুখরিত করতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঈশ্বর সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে একত্রিত করো স্থানীয় মন্দির স্থানীয় মন্দির তো আমাদের রয়েছে এখানে বিভিন্ন স্থানীয় মন্দির মায়ের মন্দির কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির বিপদ্তারিণী মন্দির সমস্ত রকম মন্দির আছে সেখানে গোষ্ঠী উৎসর্গ মানেই সমস্ত সম্প্রদায় সেখানে একত্রিত হয় সম্পদ সমস্ত গোষ্ঠী মিলেই সেখানে উৎসব আনন্দ উপভোগ করে সেখানে তারা একত্রিত হয় গোষ্ঠী পূজা গোষ্ঠী পূজা মানে সমস্ত সম্প্রদায় একসাথে হয়ে আমরা যে আনন্দ উপভোগ করি এবং সেই সেখানে সবাই মিলে মা মা দুর্গাকে মা কালীকে মা সরস্বতীকে শিব ঠাকুরকে সবাই পূজা করে সেটাই হচ্ছে গোষ্ঠী পূজা সেখানে কোনো ভেদাভেদ নেই